আগামীকাল আজকের জন্য আপনাদের এজেন্ট থেকে একটি ক্যাব বুকিং করেছিলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য কিন্তু ক্যাবটি এখনও সঠিক সময় এসে পৌঁছোতে পারেনি অথচ আপনাদের ড্রাইভার আমাকে মেসেজ করে জানিয়েছে যে তিনি নাকি সঠিক জায়গায় পৌঁছে গেছে আমি চারিদিকে আশেপাশে খুঁজে দেখলাম আপনাদের ড্রাইভার ক্যাবকে কোনওভাবে দেখতে পেলাম না আপনারা অনুগ্রহ করে জানাবেন সেই ড্রাইভারটি ক্যাবটি কোথায় আছে তিনি হয়তো কোনও ভুল ঠিকানায় হয়তো পৌঁছে গেছে আমি আপনার ঠিকানার সামনে আর কী জায়গাটা আমি উল্লেখ করেছি সেটি হচ্ছে রবিন মুদিখানা দয়া করে সামনে আসতে বলুন আপনি মুদিখানার সামনে দাঁড়িয়ে আছি আপনারা ক্যাবটি আসার পর গন্তব্যস্থলে পৌঁছোতে পারবো আমি আপনি সোজা না পৌঁছাতে পারলে আমার ফ্লাইটটি মিস হয়ে যাবে যার জন্য আমার চাকরির সমস্যা হতে পারে সেই জন্য আমার বিশেষ অনুরোধ আপনারা ক্যাবটি টক করে পাঠিয়ে দিন